আমি একদিন মাছ ধরা ভ্রমণেই মানে মাছ ধরতে গিয়েছিলাম মানে এক আমার মাসিদের বাড়ির পুকুরে গিয়ে অনেক মানে ছিপ যারে বলে ছিপ নিয়েছিলাম পিঁপড়ের ডিম যেগুলো বলে সেগুলো মাছের খাবার খাবার নিয়ে গিয়েছিলাম খাবার নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম আমার মাসিদের পুকুর থেকেও ধরেছিলাম অনেক মাছ ধরেছিলাম আমি আমার বান্ধবীরাও ধরেছিল আমিও ধরেছিলাম আমার বান্ধবীরা যেগুলো ধরেছিল খুব ছোট ছোট আর আমি মাছ ধরেছিলাম আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি একটা বড় মাছ ধরেছিলাম ভীষণ বড় আমার বান্ধবীরা ছোট ছোট মাছ ধরেছে আর আমি একটা বড় মাছ ধরেছি আমার খুব আনন্দ হচ্ছিল তার পরে সব মাছ ধরা খুবই ভালো লাগে মাছ ধরতে গিয়ে খুবই ভালো লাগছিল অনেক লোক একসঙ্গে ছিলাম আমার বান্ধবীরা ধরছিল আমিও ধরছিলাম মাছ ধরতে খুব ভালো লাগছিল মাছ ধরা খুবই ভালো সত্যি ভালো লাগছিল আমার আমি বড় মাছ ধরেছিলাম আমার আনন্দ হচ্ছিল সেই জন্য মাছ ধরতে আরও ইচ্ছে হচ্ছিল যে আমার বড় মাছ উঠেছে আমার হয়তো আরও উঠবে ওই জন্য মাছ ধরা ভ্রমণ ভ্রমণ হচ্ছে মাছ ধরতে গিয়ে গেলে ঘুরতে মানে যে ভ্রমণটা করে মাছটা ধরতে হয় ভ্রমণে গিয়ে ভ্রমণে গেলে সত্যি খুবই ভালো ছিল সেটা ভালো লাগছিল সত্যি সব থেকে বেশি আনন্দ হয়েছিল যে আমি একটা বড় মাছ ধরেছিলাম আমার বান্ধবীরা ছোট ছোট মাছ ধরেছিল আমি একটা বড় মাছ ধরেছিলাম আমার মাসিদের পুকুর থেকেও আমি অনেক মাছ ধরেছিলাম খুবই আনন্দ হচ্ছিল আমার